কোনো ধর্ম সম্পর্কে আমার কোনো ভুল ধারণা নেই কারণ যার ধর্ম তার কাছেই সত্য তার কাছেই ভালো যে যার ধর্ম সে যার কাছেই ভালো কারোর কোনো ধর্ম নিয়ে আমি আমার বলার মতো কিছু নেই প্রত্যেকেই মনে করে যে তাদের ধর্ম ঠিক তাদের ধর্ম সঠিক তাদের ধর্মটাই ভালো সবাই যে যা ধর্মকে সম্মান করে যে যা ধর্মকে মানে সবার ধর্ম সবার কাছেই ভালো যার যেটা ধর্ম কেউ হি হিন্দু ধর্ম কেউ মুসলিম ধর্ম সবাই যে যার ধর্মকে সম্মান করে আমি আমি ধর্ম নিয়ে আমার কোনো ভুল ধারণা নেই আমি ধর্ম নিয়ে কিছু বলতেও চাই না যে যার ধর্ম সে যার কাছেই ভালো